আমাদের সমাজ জীবনে চাষাবাদের ভূমিকা অনস্বীকার্য এটা আমরা প্রত্যেকেই জানি কারণ চাষাবাদ না হলে আমরা কিন্তু খাবারই খেতে পারবনা তাই চাষের তো ফলপ্রসূ দিক থাকতেই হবে এবং আছেও থাকবেও তাই যদি সেই চাষাবাদের জন্য যদি আধুনিকীকরণ করা যায় তাহলে কিন্তু অনেক উন্নতি হবে তাতে চাষাবাদের জন্য যদি লোনের ব্যবস্থা করা হয় এবং সেই লোনের সুদের হার যদি কমানো যায় তাহলেও কিন্তু ফলপ্রসূ হবে এবং তারা যদি বাজারে এসে বিভিন্ন বাজারে এসে যদি সেই পণ্যের যদি সেই ফসলের যদি দাম পায় ভালো মতো তাহলে কিন্তু তারা আবার নতুনভাবে চাষ করতে পারবে অন্য ফসল ফলাতে পারবে এবং আমরা উপকৃত হবো এবং এইভাবেই তাদের দারিদ্রতা দূর করা যাবে যদি আমরা চাষাবাদে তাদের যদি কৃষক বন্ধু চাষাবাদের প্রতি যদি আমরা লগ্নিকরণ করি সরকারি বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এনজিওর মাধ্যম দিয়ে যদি সেখানে যদি লগ্নি করা যায় টাকা তাহলে কিন্তু তাদের দারিদ্রতা দূরে যাবে এবং আমাদের সমাজ এগিয়ে আসবে তাদের হাত ধরে